আমি যখন ফটো তুলি তখন ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলি কারণ ফটোটা ঝাপসা ঝাপসা লাগে ওই জন্য করে ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলি দূর থেকে যখন ফটো শ্যুট করি তখন হচ্ছেেকে ক্যামেরা বা ফোন হলেও জুম করে ফটোটা তুললে সুন্দর হয় দূর থেকে ফটোটা তারপর গিয়ে ক্যামেরা বলো আর ফ ফোনে বলো দূর থেকে ফটোটা তুললে ভালো লাগে ওই জন্য করে ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলি তার জন্য ফ্ল্যাশ জ্বালাতে হয় আর ভালো করে ফটো তুললে আর ভিডিও করলেও ফটো তুললে ভালো হয় ওই জন্য করে ভিডিও ভিডিও করলেও হচ্ছে কি আলো বাড়ালে বা ফ্ল্যাশ বাড়ালে ভালো হয় এবারে ফোনে তো সব সমময় ফটো তুলি ফটো তুললে আর বিভিন্ন বিভিন্ন ভালো ভালো ক্যামেরা আছে ওই জন্য করে ভালো কামেরায় লাগে ফটো তুলি তখন আর ফ্ল্যাশ জ্বালাতে হয় না ওই জন্য করে ফ্লাশ জ্বালাতে হয় না অতটা ফোনে ফটো তুললেই ফ ফ্ল্যাশ জালা থেকে আর দূর থেকে ফটো তুললে জুম করে ফটো তুলে স ফটোটা সুন্দর হয় ওই জন্য করে দূর থেকেই ফটোটা তুলতে হয় আর ভিডিও কল ভিডিও ফ ভিডিও করলে ও ভালো লাগে ভালো দেখায় ফোনে দূর থেকে ফটো তুলবে ভিডিও করবে জুম করে কোনো জিনিস দেখলেও ভিডিও করবে তার জন্য করে ফ্ল্যাশ জ্বালাতে হয় আর ফটো করার জন্য ফ্ল্যাশ ব্যবহার করা করতে করলে ভালো হয় তার জন্য করে ওই জন্যই করে